আমাদের গরু ছাগল মুরগি আছে আমি সেইজন্য একটা বড় গোয়াল ঘর তৈরী করেছি সেই গোয়ালঘরে ছাগল আলাদা জায়গায় রাখি মুরগি আলাদা জায়গায় রাখি এবং গরু আলাদা জায়গায় রাখি গরুর বাচ্চা বড়ো করি গরুকে বড়ো করে গরু বাচ্চা দেয় সেই বাচ্চা দুধ দেয় দুধ থেকে আমরা দুধ বিক্রি করে আমরা নানা অর্থ উপার্জন করি সেই উপার্জন করে সেই পয়সায় ছেলে মেয়েদেরকে বড় করে তুলতে চাই এবার ছাগল ছাগলকে এরমভাবে বড় করে থাকি বড় করে ছাগল একটা একটা করে বড় করে বিক্রি করি বিক্রি করে অর্থ উপার্জন করি মুরগী মুরগীদেরও ডিম ফেটে বড় হয়ে বড় হয়ে ডিম ফোটায় ডিম ফুটিয়ে বাচ্চা বসানো হয়ে বাচ্চা হলো বাচ্চাদেরকে আস্তে আস্তে বড় করি ছোট থেকে বড় করলাম বড় করে এবার তাদেরকে একটা একটা করে বিক্রি করে অর্থ উপার্জন করলাম অর্থ উপার্জন করে সেই অর্থ উপার্জন করে ছেলে মেয়েদের পড়াশোনার কাজে আমি লাগাতে চাই